তুমি কি সুজিত টেলার তো

ভালো আছো দাদা বলছিলাম আমার ছেলের জন্য একটা স্যুট কাটাবো আমি যে বাড়ির থেকে পিস নিয়ে যাবো বাড়ির থেকে পিস নিয়ে গেলে আপনি কতো দেবেন নেবেন আর আপনি পিস দিলে কতো নেবেন ফিতের মাপ নেওয়ার জন্য কি ছেলেকে নিয়ে যেতে হবে পুরাতন প্যান্ট দিয়ে আপনি মাপ নিয়ে নিলে হবে না আচ্ছা ঠিক আছে কাল বিকাল চারটের সময় যাবো আপনি থাকবেন তো